বাজারে রেডিমেড জামা কাপড়ের থেকে হাতে তৈরি পোশাক অনেকটাই আলাদা বাজারে রেডিমেড জামাগুলো একদম তৈরি করা থাকে এবং সেই রেডিমেড জামাগুলি বিভিন্ন সাইজে বিভিন্ন দামে বিক্রি হয় কিন্তু হাতে তৈরি পোশাকগুলো অনেকগুলো কেমন কিভাবে পরবে সেই ডিজাইন অনুযায়ী বানাতে হয় এবং তাদের ফিটিংসের ব্যাপার থাকে তারা নিজেদের শরীরের মাপ নিয়ে ফিটিংস করে সেই রেডিমেড জামাগুলি বানাতে পারবে কিন্তু রেডিমেড কাপড়ের বিশাল বাজার থাকার সত্ত্বেও মানুষ বোনা ও সেলাই করা কাপড় কিনতে বেশি পছন্দ করে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেডিমেড কাপড়গুলি ঠিকঠাক মাপের হয় না ঠিকঠাক মাপের না হওয়া সত্ত্বেও তাদের পরতে অনেক অসুবিধা হয় এবং রেডিমেড জামাগুলি অনেক মানুষ পছন্দ নাও করতে পারেন সেক্ষেত্রে তাদের নিজেদের পছন্দমতো এবং নিজেদের ডিজাইনমতো মানুষ অনেক জামা তৈরি করান সেগুলি তাদের ফিটিংস এবং গায়েও ঠিকঠাক হয় সেই জন্য অনেক মানুষই হাতে বোনা এবং সেলাই করা কাপড় কিনতে বেশি পছন্দ করেন এবং তাদের নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা নিজেদের পছন্দমতো জামাগুলি তৈরি করেন